কলের জল বলতে আগে তো আমরা গ্রামে ছিলাম জলের অভাব বলে কিছু বুঝতাম না কিন্তু এখন তো আমরা শহরে থাকি শহরে অর্ধেক দিন কোনোদিন জল দেয় কোনো দিন জল দেয় না অর্ধেক দিন তো দিতেই থাকে না তখন কত কষ্ট জল যে জল যে আমাদের সমস্ত কাজে লাগে জলের অপর নামই তো জীবন জল ছাড়াও আমাদের কোনো কাজ নেই কাপড় কাচাই থেকে রান্না করাই থেকে বাসন মাজাই থেকে স্নান করাই থেকে খাওয়া দাওয়াতে সমস্ত কাজেই তো জলেই লাগে কিন্তু যখন জল জল যখন না দেয় অর্ধেক দিন তখন যে কত কষ্ট হয় কাপড় চোপড় কাচাও হয় না নিজেদের স্নান করাও হয় না শুধু বাচ্চাগুলোদের কোনো রকমের স্নান করিয়ে দিই কত অভাব জলের এখন এই শহরে জল তো জল ছাড়া তো আমাদের বাঁচ বাঁচা যায় না বা বাঁচতে পারি না জল না হলে তো কিছুই করা যায় না এই যে শহরের জলের ভীষণ একটা অভাব এই বলে আমার বক্তব্য শেষ করছি